স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে হুগলি জেলায় বয়স্কদের জনগোষ্ঠীর মুখোমুখি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে হয় যেমন বার্ধক্য ও বার্ধক্য অবসর যত্ন যারা বয়স হয়ে গিয়েছে তারা তো বাইরে গিয়ে কাজ করতে পারে না বা তাদের এর অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয় তাদের রোগ জ্বালা সব কিছুই হয় কিন্তু সেদিক থেকে কিন্তু তাদের যে বার্ধক্যের কারণে যে দুর্বল মানসিকতার ক্ষমতা আর সেটা কিন্তু হয়ে থাকে তাঁর ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের সমস্যা হয়েই থাকে এ যেমন তাদের সেবা যত্ন করার জন্য সেখানে কিন্তু আলাদা করে কোনো প্রাইভেট এর নার্সিংহোম নেই হাসপাতাল নেই যে তাঁদেরকে আলাদাভাবে দেখা করা সে একই মানে সেখানে সবাইকে দেখা হচ্ছে যে আলাদা করে বার্ধক্যদের জন্য কিন্তু কোনো কিছু নেই এই এটা তাদের একটা মনে খুবই একটা সমস্যার মুখোমুখি তাদেরকে পড়তে হয় বা এখন তো বয়স্ক বয়স হয়ে গেলে তো মানুষের অনেক রকম রোগ জ্বালা হয় সেরকমভাবে কিন্তু তাদের চিকিৎসা করার জন্য ব্যবস্থা নেই আলাদাভাবে